আঁকা মানুষের জন্য খুবই উপকারী বলে আমি মনে করি একজন ব্যক্তি শিল্পী হয়ে খুবই ভালো একটা নতুন কাজ করতে পারে পড়াশোনা তো সব সময় আছে তার পাশাপাশি আঁকা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আঁকা একটা দক্ষতা আঁকা নিয়ে নতুন কিছু করাও যায় ভাবাও যায় বলে আমি মনে করি